হ্যাঁ আমার প্রিয় বইয়ের সিরিজ অবশ্যই রয়েছে সেটা হল সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র এই বইটি ছোটোবেলার থেকে আমি অনেকবার পড়েছি এর প্রত্যেকটি সিরিজই আমি পড়েছি এবং ফেলুদা চরিত্র আর তোপসে চরিত্র আমার প্রচণ্ড ভালো লাগে তো লালমোহন গাঙ্গুলিকেও এখানে প্রচণ্ড ভালো লাগে আমার এই তিনটে চরিত্রই আমার ভীষণ ভাল লাগে সেই জন্য এই বইটি ভাল লাগে তাছাড়া আমার গোয়েন্দা গল্পের প্রতি আকর্ষণ ছোটোবেলা থেকেই ছিল তাই ছোটোর থেকেই আমি এই সিরিজগুলো পড়েছি এবং এটি টিভির মাধ্যমেও অনেক চলচ্চিত্র হয়েছে সেটা সে সেগুলোও আমি দেখেছি আর কতবার পড়েছি সেগুলো আমি গুনে বলতে পারবো না